আমি একটা অ্যাপস সেট করেছিলাম যে অ্যাপসে খাবার কিছু লিস্ট আমি তালিকা করে রেখেছিলাম এবং সেটা অটোমেটিকেলি সেটিং হয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে ব্যবস্থা ছিল কিন্তু এইমতো অবস্থায় আমি কিন্তু সেটা সেই সিস্টেমটাকে আমি ক্যান্সেল করতে আমি চাই বিশেষ অসুবিধা রয়েছে আর কিন্তু আমি অটো সেট সিস্টেমটাতে যাতে টাকাটাকে আমি ফেরত পেতে পারি তার আমাকে ব্যবস্থা বলে আমাকে বাধিত করুন